হ্যালো এটা কি ক্যাব বুকিংয়ের সেন্টার হ্যাঁ আমি রানিহাটি থেকে বলছি হ্যাঁ আসলে আমরা একটা ট্রাভেলে যেতে চাই তাই ক্যাব বুক করার জন্য আপনাকে ফোন করলাম হ্যাঁ হ্যাঁ আমার নাম অর্পিতা মণ্ডল পনেরোই আগস্টের দিন আপনি ফাঁকা আছেন হ্যাঁ আমাদের পনেরোই আগস্টই ঠিক হয়েছে না অন্য কোনও ড্রাইভার পাঠালে হবে না আপনাদের সংস্থাটা ভালো তাই আপনাকে বললাম হ্যাঁ পনেরোই আগস্টের সকালে সকাল ছটার সময় ফাঁকা থাকবেন ওই সময়ই আর কি আমরা ঠিক করেছি যাবো বলে হ্যাঁ সকালেই যেতে চাই আমরা ধরুন ছজন বন্ধু যাবো হ্যাঁ সেই অনুযায়ী ক্যাব পাঠাতে পারবেন না না অন্য কোনও দিন হবে না সকাল ছটায় হ্যাঁ সকাল ছটাতেই যেতে হবে ওই দিনটায় গেলেই আমাদের সুবিধা

ছ জন বন্ধুই যাবো পনেরোই আগস্টের দিন সকাল ছটার সময় আসতে পারবেন না হ্যাঁ ঠিক আছে ছটার আধঘন্টা দেরি হলেও কোনও অসুবিধা নেই আপনি রানিহাটিতে আসবেন আমরা সবাই ওখানেই অপেক্ষা করবো হ্যাঁ আমরা দীঘা যেতে চাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে